কাউকে কুকুর কামড়ালে প্রথমে তো ঘরে যদি ডেটল বা কিছু থাকে সেইটা দিয়ে একটু সাবান দিয়ে ধুয়ে জল দিয়ে ভালো করে ফ্রেশ করে দেব তারপরে তাকে ডাক্তারখানাতে নিয়ে যেতেই হবে তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তারপর তাকে নানা রকম ওষুধপত্র ইত্যাদি অনেক কিছু দিতে হবে তার অনেক টেস্ট করাতে হবে ইঞ্জেকশন তো একদম পুরোপুরি প্রয়োজন থাকে আগে হয়তো চোদ্দটা ইঞ্জেকশন ছিল এখন না হলেও এখন মোটামুটি পাঁচ ছটা তো দিতেই হয় তো পুরোপুরি ডেটে ডেটে নিয়ে গিয়ে তাকে সব ইঞ্জেকশন দেওয়াতে হবে